আমার ভ্রমণের কারণে আমাকে ঘুরতে খুব ইচ্ছা লাগে আমাকে ঘুরতে ভালো লাগে এগুলোই আমার ভ্রমণের কারণ আর বিশেষ কিছু কারণ নয় আমার হ্যাঁ আমি ঘন ঘন ঘন ঘন ভ্রমণে ঘুরতে পছন্দ করি যেমন আমি ডেলি কারে যাই ঘুরতে যেখানে সেখানে ঘুরতে যাই এগুলো আমি কারে ঘুরতে আমার খুব পছন্দ